হ্যাঁ টুনি হ্যাঁ বলছি পড়াশুনা কেমন চলছে এখন পুজোর ছুটি কেমন কাটাচ্ছো ঠিক আছে পুজোর ছুটি কাটাচ্ছো ভালো করে ঠিক আছে সে ভালো আনন্দ করো কিন্তু একটা কথা হলো পড়াশুনো কিন্তু ভালোভাবে চালিয়ে যেতে হবে কোনো প্রকার ফাঁকি টাকি দিলে হবে না ঠিক আছে আর আরেকটা কথা তোমাদের ক্লাসের সমায় আমি বোঝাতাম যে বিলুপ্ত প্রায় প্রাণী এখন অনেক বিলুপ্ত প্রায় প্রাণী পশু পাখি সেগুলো তো আছে তো সেগুলোর যদি তোমাদের এরিয়ায় যদি খোঁজ পাও হ্যাঁ সেগুলে সেগুলো নিয়ে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমাদের মানে কর্তব্য তাদের হাতে তুলে দেওয়া তো সেরকম যদি পশু পাখির খোঁজ পাও বা তোমার এরিয়াতেও এটা বলে দেবে ঠিক আচে এটা প্রচার করে দেবে যে বিলুপ্ত প্রায় পশু পাখির যদি খোঁজ পাওয়া যায় তাহলে বন দপ্তরের হাতে আমাদেরকে তুলে দিতে হবে হ্যাঁ আম এই যেমন আগের সময় যে শকুন পাওয়া যায় এখন তো শকুন পাওয়া যায় না কিম্বা যদি কখনো দেখতে পাও বা তোমার এরিয়ায় বা কোনো তোমার আত্মীয় স্বজনের কাছে যদি শোনোও যে শকুন নামের প্রাণীটা কোথাও দেখতে পাওয়া গেছে বা কিছু কিছু পশু আছে যেগুলো বিলুপ্ত প্রায় ওগুলো দেখতে পাওয়া গেছে সঙ্গে সঙ্গে আমাকে কল করে দেবে ঠিক আছে আর তাছাড়া ভাবছি মানে ছুটি শেষ হলে পুজোর ছুটি শেষ হলেই এই বিষয়ে আমরা একটু মানে ব্যানার করে রাস্তায় রাস্তায় প্রচারে নামবো ঠিক আছে প্রচারে নামলে এমনিই ফেসবুক হোয়াটসআপে তো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এই বার্তাটা এবারে প্রচারে যদি আমরা নামি হ্যাঁ বড়ো বড়ো করে যদি লিখি যে এরকম বিলুপ্ত প্রায় প্রাণী ও পাখি বন দপ্তরের হাতে তুলে দেওয়া উচিত আমাদের তাহলেও বেশ লোক এ বিষয়ে বেশি জানবে এবং আমাদেরকে খুব সাহায্য করবে ঠিক আছে আমাদের নাম্বারটাও সবার কাছে দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে ভালো করে পড়াশুনো করো ছুটি কাটাও রাখছি হ্যাঁ